হ্যাঁ সাম্প্রতিককালে এই পেশাটি পরিবর্তিত হয়েছে নিরামিষবাদ এখন অনেকটাই পূর্বাহিত হয়েছে কেননা সাম্প্রতি যে মূল পণ্যের মূল্য অনেক বেড়েছে সে জন্য এই নিরামিষবাদতা প্রবাহিত হয়েছে এবং সবচেয়ে চাহিদার পণ্যগুলি শাক সবজি এগুলো তাদেরকে অনেক উপকার উপকৃত করছে স্বাস্থ্যের দিক থেকে